গ্রাম অঞ্চলে সন্ন্যাসীরা খুবই সম্মান পায় আমাদের থেকে আমরাও ওদেরকে খুবই সম্মান করি ওরা আমাদের বাড়িতে আসলে ওদের খাওয়ার দাওয়ার ওরা যেগুলো পছন্দ করে যেগুলো খায় ওদের রীতি নীতিতে যেগুলো খেতে হয় সেগুলো রান্না করে আমাদের খাওয়াই খাওয়ানো খাওয়ানোর চেষ্টা করি সন্ন্যাসীদের পুরোহিতদের বাড়িতে পুরোহিতদের বাড়িতে পুজো আরচা থাকলে বা বিয়ে থাকলে কোনো কিছু থাকলে শ্রাদ্ধ থাকলে পুরোহিতকে ডাকা হয় পুরোহিতরা আসে এসে তাদের কাজ করে কাজ করার পরে খাওয়া দাওয়া তাদের সাধ্য মতো চেষ্টা করি যারা ওরা যারা ওরা যেগুলো খেতে চায় খায় সেগুলো দিই তাদের পান সুপুরি এসব দিই

সম্মা ওদের খুবই সম্মান দিই আমরা সন্ন্যাসীদের সন্ন্যাসীরা আমাদের বাড়ির পাশে যখন পুজো আরচা হয় না তখন ওদের পা ধুয়ে আমরা সেই জলটা খাই